রবিদা তো বলছিলাম যে আপনি তো আমার বাড়িতে প্রতিদিন ওই আনন্দবাজার আর আর ওই বর্তমান পেপারটা দিয়ে যান তো আমার একটা বিশেষ দরকারের জন্য ওই ইন্ডিয়া যে পেপারটা আছে হ্যাঁ নিউজ পেপার অফ ইন্ডিয়া ওই পেপারটা আমার একটু লাগবে ওটা কি আপনি একটু দিতে পারবেন আমাকে আমার নাম সুলতা ওই যে ওই সাদা বাড়িটা যেটা দিয়ে যান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টাইমস অফ ইন্ডিয়া ওই যে বইটা এই ওই পেপারটা ওই পেপারটা আমার একটু লাগবে তো ওই পেপারটা আমাকে একটু দিতে পারবেন বলছি কালকে নয় আজকে যদি আপনি বিকেল পর্যন্ত দেন আমার সুবিধা হয় কেন ওটা আমার রাত্রে লাগবে হ্যাঁ আমার বিশেষ একটা দরকার আছে ওই পেপারের মধ্যে তো সেই কারণেই যদি আপনি বিকেলেও দেন আমি কিন্তু সেটা নিতে পারি একটু দেখুন না একটু চেষ্টা করে আমাকে বিকেলে অন্তত ওইটা ডেলিভারি দিন না

হ্যাঁ অবশ্যই আমি ওই জন্য তো বললাম যে এখন যদি নাও দিতে পারেন এই পেপার দুটোর সঙ্গে আপনি বিকেলেও দেন আমার চলে যাবে আমার দরকার রাত্রে কিন্তু আচ্ছা হ্যাঁ আমি তো অবশ্যই নেব আচ্ছা ওই পেপারটার দাম কত আচ্ছা ঠিক আছে ওটা কি আমি হাতে হাতে নগদ দিয়ে দেবো না কি আপনার ওই বিলের সঙ্গেই আপনি ধরবেন ঠিক আছে তাই দিয়ে দেবো আপনি দিয়ে দেবেন আমি সঙ্গে সঙ্গেই পয়সাটা পেমেন্ট করে দেবো ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে